হ্যাঁ বলুন হ্যাঁ ম্যাডাম দিচ্ছি

আচ্ছা ম্যাডাম আপনি এখান থেকে সোজা যান সোজা যেতে একটা ব্রিজ পড়বে আপনি ওই ব্রিজটা ক্রস করুন ওখান থেকে আপনি ডানদিক নেবেন একটা মোড় পড়বে ওই মোড়ে ডানদিক নেবেন ডানদিক থেকে সোজা যাবেন একদম সোজা গিয়ে আর একটা মোড় পড়বে ওখান থেকে বাঁদিক নেবেন বাঁদিক নিয়ে একটা হসপিটালের অপসিটেই শিব মন্দিরটা পড়বে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ম্যাডাম কালী মন্দিরটা হয়তো ওখানেই আছে বাট শিব মন্দিরটা আছে হ্যাঁ সকাল দশটার মধ্যে তো ওখানে খুলে যায় আমরা যা জানি সকাল দশটায় খোলে না না না সকাল দশটার দিকে খোলে দুপুর দুটো অব্দি হ্যাঁ ম্যাডাম হ্যাঁ হ্যাঁ পুজো শুরু হয়ে যায় সকাল এগারোটা থেকেই পুজো শুরু হয়ে যায়

ওখানে প্রসাদ কিনতেই পাওয়া যায় আপনাকে বাড়ি থেকে নিয়ে যেতে যাওয়ার কোন প্রয়োজন নেই ওখানেই কিনতে পাওয়া যায় হুম হুম ওখানে প্রসাদ দুপুর দুটো থেকে দেওয়া হয় দেওয়াও হয় এবং প্রসাদ বসিয়েও খাওয়ানো হয় হ্যাঁ সেই ব্যবস্থাও করা আছে টোকেনের ব্যবস্থাও আছে আবার বিনা পয়সারও ব্যবস্থা আছে হ্যাঁ এগারোটা থেকে দুপুর দেড়টা অব্দি তরপরে দুটোয় হ্যাঁ দুটোর সময় প্রসাদ দেওয়া শুরু হয় ঠিক আছে